পূর্ব বর্ধমান জেলার প্রধান শিল্প বলতে যা বুঝি এখানকার প্রধান শিল্পই হল হস্তশিল্প হস্তশিল্পকে কেন্দ্র করেই বর্ধমান জেলার বহু মানুষের জীবনযাপন করছে বর্ধমানে যদি আমি বলি প্রত্যেক বছরই হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় আমাদের বর্ধমান জেলার যেটা প্রাঙ্গন উৎসব প্রাঙ্গন আছে সেই প্রাঙ্গনেতে সেইখানে দেখতে পাই যে বিভিন্ন ধরনের হস্তশিল্প বলতে যেগুলি বেতের ঝুড়ি বলুন বা কাঠের পুতুল বলুন বা মাটির তৈরি মূর্তি বা নিজের হাতে আঁকা গলার বিভিন্ন ধরনের সেটি গামছাও হতে পারে যে যার নিজের শিল্পকে কেন্দ্র করে এখানে কিন্তু এই মেলার মধ্যে আসে এবং আর্থিক উপার্জন করে অর্থনৈতিকগত দিক থেকে যদি বলা যায় এটি হস্তশিল্প মেলা পূর্ব বর্ধমান জেলার একটি সবথেকে বড়ো উন্নত মানের শিল্প কৃষি উৎপাদন পরিষেবার ক্ষেত্রে কিন্তু বর্ধমান জেলা যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে যার জন্য বর্ধমান জেলাকে কিন্তু ধানের ভান্ডার বলা হয় কিছু কিছু কারখানাও আছে যেমন হচ্ছে রাইস মিল জিরা মিল রাইস ব্র্যান ওয়েল ইত্যাদি